কাজের বাইরে আমার শখ আছে অনেক কিছুই যেমন টেলারিং এই কাজটি আমার খুবই ইচ্ছা এই টেলারিং করে আমি অনেক কিছু তৈরি করেছি টেলারিংয়ের কাজ বলতে এখানে অনেক ব্লাউজ চুড়িদার লেহেঙ্গা এই সবগুলি তৈরি করে অনেক কিছু তৈরি করেছি এই সবগুলি তৈরি করে আমি নিজে ব্যবহার করে থাকি এছাড়াও ঘরের কিছু শোকেজে জিনিস তৈরি করে পুঁথির কাজ বা নানারকম জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখি এগুলি দেখতে খুব ভালোও লাগে বাড়িতে এছাড়া নানারকম ফুলদানী তারপর কোন কিছু কাগজের কোন কিছু তৈরি করে দেওয়ালে সেঁটে রাখা তারপর হচ্ছে ফটোফ্রেম অ্যাালবাম এই সবগুলি নিজের হাতে নানারকম জিনিসপত্র দিয়ে তৈরি করে আমি ঘরে সাজিয়ে রাখি